পশুপালন কৃষি ও খাদ্য নিরাপত্তায় বিশেষভাবে অবদান রাখে পুশুপালনের মাধ্যমে কৃষিকার্যে অনেকখানি সাহায্য পাওয়া যায় এবং পশুপালন করে তা থেকে খাদ্যও পাওয়া যায় যেমন কিছু কিছু পশু পুষে সেই পশুর মাংস অনেক মানুষ ভক্ষণ করে তাই পশুর থেকে আমরা মাংস পেয়ে থাকি কিছু কিছু পশু থেকে আমরা দুধ পেয়ে থাকি জ্বালানিও পেয়ে থাকে যেমন গরু আমাদের দুধ দিয়ে থাকে গরুর গোবর থেকে ঘুটে বানিয়ে তা জ্বালানি হিসেবে সংগ্রহ করা হয় এছাড়া ছাগল ভেড়া ঘোড়া অন্যান্য পশুও পোষ মা হয় কৃষিকাজে যেমন ধান চাষ করার সময় মাঠে চষার কাজে গরু অনেকখানি সাহায্য করে এছাড়া পশুপালন করার মাধ্যমে আমরা অনেক অর্থও পেয়ে থাকি পশু পোষ মানিয়ে তা বিক্রি করে অনেক টাকা পয়সা পাওয়া যায় আমার এলাকায় অনেক মানুষ রয়েছে যারা ঘোড়া পোষ মা নেই ঘোড়াগুলো বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সেখানে আমি দেখেছি তাদের ঘোড়া ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম অনেকগুলো পুরস্কার জিতে নিয়ে আসে হয় সেটা কোনো টাকা পয়সা নাহলে সোনা অর্থাৎ পশুপালনের মাধ্যমে আমরা অর্থও পেয়ে থাকি আমার এলাকায় থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ শতাংশ মানুষ পশুপালনের ব্যবসার সাথে যুক্ত এই ব্যবসাটি আরও ভালো হোক তার জন্য আমি চাই সরকার দ্বারা কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হোক গ্রামে গ্রামে পশু চিকিৎসক রাখা হোক যেসব মানুষ পশুপালনের মাধ্যমে জীবিকা অর্জন করে তাদেরকে সাহায্য করার জন্য সরকার প্রদত্ত ব্যবস্থা নেওয়া দরকার এভাবেই আমি পশুপালনকে আরও বেশি উন্নতির দিকে দেখতে চাই